আমি একজন সাকসেসফুল ইউটিউবার হতে চাই আমার একটি ইউটিউব চ্যানেল আছে এবং সেই ইউটিউব চ্যানেলে আমি প্রতিদিন ভিডিও আপলোড করি আমাকে আমার চ্যানেলটি রান করার জন্য বিভিন্ন জিনিস মোটিভেট করে যেরকম আমার সহ অন্যান্য ক্রিয়েটাররা